আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে পারি তাহলে আমার সুন্দরবনে ঘুরতে যাবার ইচ্ছে আছে সুন্দরবনে আছে বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ একমাত্র সুন্দরবনেই পা পাওয়া যায় এছাড়াও আছে নদীর কুমির এই কুমিররা ভীষণ লম্বা ও ভীষণ আকৃতি হয় এত বড়ো কুমির অন্য কোথাও খুব একটা দেখা যায় না আর নদীর মধ্যে লঞ্চে রাত কাটানো ওফফ সেটা খুব দারুণ একটা অভিজ্ঞতা যে না থেকেছে সে বুঝতেই পারবে না কেমন লাগে এছাড়া আছে সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি ছোটো ছোটো অনেক কুটির যেগুলো পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করা আছে ওখানে নামমাত্র ভাড়া দিলেই থাকতে পারা যায় এছাড়াও বিভিন্ন ধরনের মাছ আছে খাবারের মেনুতে আর সন্ধ্যাবেলা আছে স্থানীয় অধিবাসীদের নাচ এবং গান আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে বিভিন্ন মাছ ভাজা খেতে খেতে এগুলো উপভোগ করা খুবই দারুণ একটা ব্যাপার তাই সুন্দরবন খুবই পছন্দের একটা জায়গা